হ্যালো বলুন

আচ্ছা বলুন হ্যাঁ

অবশ্যই আপনাদের লাইটের ব্যবস্থা আছে ভালো

অবশ্যই অবশ্যই করবো আপনাদের জন্য আমদের করতেই হবে যেহেতু আপনাদের জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি রাত্রে আপনারা গার্ড দেন বলেই আমরা নিশ্চিন্ত থাকতে পারি বাচ্চাদেরকে নিয়ে পুরো ফ্যামেলি নিয়ে আমরা ভালোভাবেই থাকতে পারি আপনাদের জন্য আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো হুম আমরা কমিটির সাথে আমি কমিটির সাথে আলোচনা করি আপনার জন্য যথেষ্ট যথাযথ ব্যবস্থা আমরা করবো আপনার জন্যে আপনাদের কী কী দরকার এমার্জেন্সি সেগুলো বলতে পারেন বলুন হ্যাঁ লিস্ট লিস্ট করে পাঠান

আচ্ছা আচ্ছা সেটাও আমরা ব্যবস্থা করছি খুব শিগগিরি

আচ্ছা ঠিক আছে সেটাও আমরা খুব তাড়াতাড়িই করবো তা আপনি মেয়ে হয়েও গার্ড দেন তা আপনাদের খুব ভালো লাগছে যে আপনি মেয়ে হয়েও গার্ড দিচ্ছেন আপনি আপনাদের ঠিক মতো মাইনা টাইনা ঠিক মতো মায়না টায়না দিচ্ছে তো যদি যদি অসুবিধা হয় আমাকে জানাবেন মাইনে যদি বাড়াতে হয় সেটাও আমি দেখবো আপনার জন্য আপনাদের জন্য আচ্ছা কী কী আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম অবশ্যই আচ্ছা আপনার কী আপনাদের কী কী লাগবে লিস্ট করে পাঠিয়ে দেবেন ঠিক আছে রাখছি হুম ওকে হ্যাঁ